সাঁতার এমন একটা জিনিস যেটা সমগ্র স্বাস্থ্য বা শরীরের ব্যায়াম হয়ে যায় তাই আমার মনে হয় যে প্রতিটা মানুষের সাঁতার কাটা অবশ্যই দরকার তাতে শারীরিক যে এক্সারসাইজ সেটা হয়ে যায় এবং তার ফলে স্বাস্থ্যও ভালো থাকে আর আমার প্রিয় সাঁতার শেখার জায়গা হলো

যে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন যে জলে নামলে স্কিনে কোনো অসুবিধা হয় না বা অ্যালার্জি হয় না তো সেই পুকুর আমার খুবই প্রিয় সাঁতার শেখার জন্য বা সাঁতার কাটার জন্য তো যারা এক্সারসাইজের জন্য সাঁতার শিখতে যায় তাদের বলবো যে সাঁতারটা শেখা উচিত